হ্যাঁ আমাদের এখানে শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই খারাপ কেনো না স্কুলে ঠিক মতো শিক্ষক আসে না শিক্ষক এলেও ছাত্ররা আসে না আবার এখানে ঠিকমতো পড়াশোনাও হয় না যার জন্য অনেক সমস্যা দেখা দিয়ে থাকে আবার কোথাও কোথাও ভালো শিক্ষকও নেই যার ফলে স্কুলে পড়তে গেলেও ঠিকমতো শিক্ষা আমরা পাই না কিছু দেখাতে গেলে শিক্ষককে বলে যা পরে আসবি এই বলে পাঠিয়ে দেয় যার ফলে আমরা অন্য কোথাও কাজ করতে গেলে যখন উচ্চশিক্ষার জন্য অন্য কোথাও যাই তখন আমরা গিয়ে সেখানে গিয়ে কম্পিটিশনের মুখোমুখি পড়তে হয় সেখানে গিয়ে আমরা কিছুই করতে পারি না এই জন্য আমাদের খুবই সমস্যা হয় এছাড়াও আমরা অনেক জায়গায় আমাদের এখানে সেরকম ভালো স্কুল নেই ভালো কোচিং ব্যবস্থা নেই মাস্টার মশাই নেই যারা আমাদেরকে পড়াশোনা শেখাবে তো এগুলো অনেক বড় সমস্যা এগুলোর মুখোমুখি আমাদের প্রতিনিয়ত পড়তে হচ্ছে